এনজিপি পুলিশ বা পঞ্চায়েত বা তহশিল অফিসের লোকেদের মতো আইনি কর্মকর্তাদের কারণে আমি কোনো অসুবিধার সম্মুখীন কোনোদিন হইনি আর আমার কোনো দুর্নীতির কোনো অভিজ্ঞতা নেই